আমার সবচেয়ে প্রিয় উপন্যাসের নাম মাল্যবান যা আমার মনে অত্যন্ত প্রভাব বিস্তার করেছে মাল্যবান উপন্যাসের লেখক জীবনানন্দ দাশ মাল্যবান নামের খুব সাধারণ ও অনুচ্চ ন্যাতানো স্বভাবের স্বামী এবং কুশলী চতুর উৎপলা আর তাদের মেয়ে মনুকে ঘিরে সংসারের সরল ও সাদামাটা দিনযাপনের গল্প মাল্যবান কিন্তু উপন্যাসটি পড়তে পড়তে নানাধরনের অনুভূতি ও ভাবনা তৈরি হয় আমার হৃদয়ে এমনই ম্যাড়মেড়ে ও বিবমিষায় আটকে পরা দুজন মানুষের গল্প আবার উপন্যাসিকের ভাষা চিত্রকল্প কল্পনা ও জীবনযাত্রার উপস্থাপন মুগ্ধও করে জীবনানন্দ দাশের কবিতার মতো এই উপন্যাসও ঘোর তৈরি করে চলে অস্বস্তি ও আনন্দ দেয় উপন্যাসের ঘটনা প্রবাহ ও চরিত্রর দিনযাপনের গ্লানি মন ও মনের আকাশ ক্ষত বিক্ষত করে বেদনায় লীন করে তোলে মুখ ও মনের মানচিত্র ঔপন্যাসিকের বর্ণনায় ক্রমশ দৃশ্যমান ও উন্মোচিত হতে থাকে ঘর ও ঘরের মানুষের ভেতর ও বাইরের জগত দুজনের ক্রমশ আলাদা ও একা হয়ে যাওয়া মাল্যবান নীচের ঘরে একা তার নিজের মতো পড়ে থাকে অবহেলায় নিয়মিত খাবার শীতের দিনে গরম জল প্রয়োজনীয় জিনিসটা পায় না স্ত্রী সঙ্গ তো নয়ই কারণ দুজন আলাদা ও একা আবার হঠাৎ দুজনে একসঙ্গে ঘুমায় পরিতৃপ্ত হয় তবে এমন ঘটে যেন দৈবের বশে কদাচিত বলতে গেলে মাল্যবানের কোনো বন্ধুও নেই লেখালেখি পড়াশুনা ইত্যাদি নিয়ে থাকে দোতলার ঘরে মেয়েকে নিয়ে আলাদা থাকে উৎপলা মাল্যবান উপরে যাওয়ার সুযোগ পায় না কখনও হঠাৎ ইচ্ছে করে চলেও যায় কিন্তু উৎপলার ধাতানি খেয়ে শুর শুর করে নিচে নেমে আসে উৎপলার কম বয়সি একজন প্রেমিক আছে সে সাইকেল নিয়ে আসে সাইকেলটা মাল্যবানের ঘরের সামনে রেখে উপরে চলে যায় গট গট করে মাল্যবানকে পরোয়াও করে না দরজা লাগিয়ে ঘন্টার পর ঘন্টা গল্প করে চুপ থাকে আবার রাত বারোটা বেজে গেলেও বেরোয় না এসব দেখে ও শুনে অসহায় ভঙ্গিতে নানা কথা ভাবে মাল্যবান দগ্ধ হয় তার মন মেজাজ ক্ষতবিক্ষত হয় তবে কিছুই করতে পারে না